আমার প্রিয় খেলা হলো ক্রিকেট কেন জানি না আমি এই খেলাটাকে খুবই ভালোবাসি ছোটবেলায় আমার অনেক ছেলে বন্ধু ছিল যাদের সাথে আমি ছোটবেলায় ক্রিকেট খেলতাম আর এই খেলাটাকে আমি খুবই ভালোবাসতাম আমার জীবনের স্বপ্ন ছিল আমি বড় হয়ে কোনো ক্রিকেটার হব কিন্তু পারিবারিক সমস্যার জন্য আমার সেই স্বপ্ন পূরণ হয়ে ওঠেনি আমি ক্রিকেট খেলাটাকে এতটাই বেশি ভালোবাসতাম যে প্রতিটা ম্যাচ আমি দেখতাম এবং প্রতিটা ম্যাচেই আনন্দ উপভোগ করতাম